আমার মনে হয় অতিরিক্ত পেট্রোল ডিজেল পোড়নোর ফলে এবং আরও নানাবিধ জ্বালানি পোড়ানোর ফলে আজ পরিবেশের এই অবস্থা আজ বৃষ্টির সময় বর্ষা নেই শীতের সময় শীত নেই শুধু সারাক্ষণ গরম আর গরম পরিবেশ একদম নষ্ট হয়ে গিয়েছে আর তার কারণ হচ্ছে অতিরিক্ত জ্বালানি পোড়ানো এই জ্বালানি পোড়ানোটা বন্ধ করা অবশ্যই দরকার আমি দেখেছি অনেকেই আছে যারা ট্রাফিক জ্যামে ফেঁসে গিয়ে গাড়ির স্টার্টটা বন্ধ করে না তার ফলে পেট্রোল ডিজেল উড়ে যায় হয়তো তাদের অনেক টাকা আছে কিন্তু আগামী দিন এমন একটা দিন আসতে চলেছে যেদিন টাকা থাকলেও পেট্রোল ডিজেল আপনি কিনতে পারবেন না তো সেই জন্যে সবাইকে অনুরোধ করব পেট্রোল ডিজেল পোড়াবেন না আর আমার মনে হয় পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর জন্যে আমি যেরকম আগে আমাদের এখান থেকে এক কিলোমিটার বাজার কি হাফ কিলোমিটার মুদিখানার দোকান সেখানে যেতে গেলেও আমি আমার প্রিয় স্কুটিটা নিয়ে যেতাম কিন্তু এখন দাম বাড়ার সাথে সাথে আমার স্কুটি খুব প্রয়োজন না হলে বাইরে বের বেরোয় না তাতে তাতে অনেকগুলো উপকার হয়েছে প্রথম উপকার আমার একটু হাঁটা হয় তাতে আমার শরীর ভালো থাকে

আমার টাকা অনেকটা বেঁচে যায় এবং পরিবেশ তার ফলে অনেক রক্ষা পায় এরকম ছোট ছোট করে এ সবাই যদি আমরা একটু সতর্ক হই তাহলে হয়তো ভালো হয়